হ্যাঁ কার্পেন্টার হ্যাঁ আমি রাহুল দাস বলছিলাম আমার কিছু লাগবে আপনি কি রেডিমেড রাখেন নাকি আপনি অর্ডার পেলে বানান আমার তো অনেক কিছুই লাগবে যেমন ধরুন খাট লাগবে সিংহাসন লাগবে সোফা লাগবে তারপরে আপনার আলমারি লাগবে যা যা হয় আরকি ডাইনিং টেবিল হ্যাঁ

হুম আচ্ছা মানে আমি এটা বলতে চাই প্রথমে ডিজাইন কি আপনার কাছে কিছু আছে যেমন শো শো করার জন্য ডেমো অবশ্যই পাঠিয়ে দেবেন অবশ্যই আমাকে একটু পাঠিয়ে দেবেন আমার একটু দেখবার আছে ডিজাইনগুলো তারপর আপনাকে আমি বলবো কোন ডিজাইনে চাই সেই ডিজাইনের হিসাবের মতন আমাকে বানিয়ে দেবেন অর্ডারটা আপনি কতক্ষণে দিতে পারবেন আমি যত জলদি পারবেন আমার তত জলদি চাই অ্যাকচুয়ালি আমার ঘর রেডি হয়ে গেছে আমার ঘর পুরো রেডি হয়ে গেছে আমার যত জলদি দরকার তত জলদি চাই হুম হুম যদি পারেন তো খুব ভালো হয় আমার হয়ে যাবে আপনি যদি পারেন তো খুব জলদি এসে পরে মাপজোক করে নিয়ে চলে যাবেন আচ্ছা আর এমনই ড্রেসিং টেবিল ছাড়া বা ডাইনিং টেবিল ছাড়া আর কিছু অন্য ধরনের কাঠের কিছু রাখেন হুম সিংহাসন তো আপনাকে বললামই আচ্ছা আচ্ছা আচ্ছা মডিউলার কিচেন আপনি বানান মডিউলার কিচেন যেটা আপনার ওই ড্রয়ার ফ্রয়ার থাকে আচ্ছা ওগুলো কী রকম স্কোয়ার ফুটে রেট আছে মানে কী রকম স্কোয়ার ফুট কী রকম পড়ে এক স্কোয়ার ফুটের কী রকম প্রাইজ আছে দশ হাজার টাকা আচ্ছা এমনি ডিজাইন আমাকে পাঠিয়ে দেবেন কত দিনের গ্যারেন্টি দিচ্ছেন আপনারা গ্যারেন্টি দিচ্ছেন না ওয়ারেন্টি দিচ্ছেন গ্যারেন্টি দিচ্ছেন আচ্ছা এক বছরের আর এক বছরের মধ্যে যদি কিছু হয় আচ্ছা এক বছরের মধ্যে যদি কিছু হয় রিটার্ন করে দেব আর এমনি এমনি কাঠের কী রকম মানে ওয়ারেন্টি রয়েছে যে পাঁচ বছর ধরুন আমার টিকবে পাঁচ বছর ছবছর দশ বছর যেটা থাকে টিকবে কি টিকবে না আচ্ছা আচ্ছা না আপনার তো নাম শুনেছি আমি আপনার নাম শুনেছি আমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করে দিয়েছিল আপনার নাম্বারটা তো ওর কাছ থেকে আমি পেয়েছিলাম তো ওটাতেই আমি নাম শুনেছি ঠিক আছে আপনি তাহলে একবার ঘরে এসে মাপজোক করে নেবেন হুম হুম হুম ঠিক আছে হুম হুম থ্যাঙ্কস